ভারতীয় সংগীত হল বিশ্বের অন্যতম সংগীত ভারতীয় চলচ্চিত্র ও সংগীত হল ভারতের সংস্কৃতি আমি ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি ওয়েব সিরিজে নিনা গুপ্তা ও মনোজ বাজপাইকে আমার খুব ভালো লাগে আমার জীবনমুখী গান খুব ভালো লাগে পছন্দ করি সলিল চৌধুরী আমার প্রিয় গায়ক